আমি তো অনেক জায়গায় ঘুরতে যাই বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে তো সারা বছর ঘুরতে যাওয়া লেগেই থাকে তার মধ্যে যেমন গ্যাংটকও একটা খুব পছন্দর জায়গা তারপর দীঘা দীঘার তো তুলনা হয় না দীঘার অলিগলি সব আমার চেনা হলেও তা দীঘা পুরাতন হয় না দীঘা একটা আমার খুব পছন্দের জায়গার মধ্যে একটা সুন্দরবনও আছে সুন্দরবন বহুবার গেছি তা সুন্দরবন একটা মানে যতবারই যাই ততবারই পুরাতন হয় না আর হ্যাঁ গ্যাংটক দার্জিলিং তো তুলনার বাইরে তো লাস্টবার যখন আমি গ্যাংটক গিয়েছিলাম এত ঠান্ডার জন্যে কিছু স্পট বন্ধ ছিল আমার ঘোরা হয়নি আজও আমি মানে অপেক্ষায় আছি আবার কবে যাব গ্যাংটকে ওই স্পটগুলো ঘুরব বিভিন্ন যেমন জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্ট সবসময় মাইনাসে থাকে তা আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় এতটা পরিমাণে ওখানে বরফ ছিল বলে ওখানে পুরোটাই এন্ট্রি বন্ধ ছিল তা আরও একবার কখনও যদি যাওয়ার সুযোগ হয় তা জিরো পয়েন্টও একটা ঘোরার জায়গা আছে খুবই পছন্দের ওখানটা আর একবার যেতেই হবে আর গ্যাংটকের মধ্যে নাথু লা লেকও আছে সেইটাও খুব একটা ফেভারিট জায়গা একটা লেক আছে পুরো নীল জলে ঢাকা সেখানটাও সারা বছর বরফে থাকে কিন্তু যতবারই যাই দুবার অলরেডি যাওয়া হয়ে গেছে সেই লেকের মজাই আলাদা আর যদি দীঘা বলা যায় দীঘা তো মানে সারা বছর সিজনে কখনও ঠিক থাকে না সবসময় সব ওয়েদারে দীঘাতে যাওয়া যায় দীঘা চার পাঁচবার অলরেডি ঘোরা হয়ে গেছে কিন্তু দীঘাতে স্নান করা ঘুরতে যাওয়া ওল্ড দীঘা নিউ দীঘা দুটোই সন্ধ্যের পরে আলাদারকম একটা ঘোরার জায়গা আড্ডা মারার জায়গা বলা যেতে পারে সেরকমই দীঘা মানে যে যাবে তার একটা খুব স্মৃতি কেটে যাবে মনে দাগ কেটে যায় এরকমই একটা ঘোরার জায়গা আর সুন্দরবন তো হয়তো অনেকেই গেছে আমাদের গ্রাম সাইডের কাছাকাছি বলে আমাদের অনেকবারই ঘোরা হয়ে গেছে অনেকে আসে বাঘ দেখার জন্যে কিন্তু সবাই হয়তো বাঘ দেখতে পারে না কিন্তু যে একবার বাঘ দেখেছে সে আবার নেক্সট টাইমও আসে তাদের বন্ধুবান্ধবকে নিয়ে বাঘ দেখা বাঘ দেখানোর জন্য ঘুরতে আসার জন্যে তারপর পাখিরালয় আছে বিভিন্ন পাখি থাকে শীতকালের দিকে সবাই ভালোই লাগে কিন্তু যে সব জায়গা আমি ঘুরেছি সে সব জায়গায় অলরেডি মানে মনে রাখার মতন স্পটগুলো তো অলরেডি দু তিনবার ঘোরা হয়ে গেছে আবারও ঘুরতে যেতে ভালো লাগে সেই সব জায়গায় এলাকায় সেই সব স্পটে তো এরকমই তিন চারটে জায়গা বললাম আরও কিছু জায়গা আছে তো যেমন দীঘা গ্যাংটক পুরী খুবই ভালো